পরিবারের মহিলারা যখন মানে তার স্বামীরা যখন মাছ ধরতে যায় তারা তাদের মানে সহায়তা করে বলতে ছোটোখাটো জিনিস হাতের সামনে এগিয়ে দেওয়া বা যেটা জাল ফেলে মাছটা ধরলো সেগুলো মাছটা বেছে মানে আলাদা পাত্রে রাখা এভাবে সহায়তা করেন আর তাদের দিয়ে মানে মাছগুলোকে বেচে পরিষ্কার করে সুন্দর করে রাখানো হয় ঘরে রেখে দেওয়া হয় আর তাছাড়া নারীরা মাছ ধরতে সমুদ্রে যায় না তার অনেক কিছু কারণ আছে যেহেতু মানে সমুদ্র এমন সমুদ্রতে যাওয়ার জন্য একটি নৌকা দরকার হয় এবার নৌকা চা চালানো পটু বলতে গেলে বাড়ির মানে পুরুষেরা তারা যায় তাছাড়া সমুদ্রে অনেক বিপদ থাকে কখন কখনো কখনো তো এমনও হয় সমুদ্রে পুরুষ মানে বাড়ির পুরুষেরা মাছ ধরতে অনেক বিপদেও পড়েছে সেই সূত্রে মহিলাদের পাঠানো হয় না যেমন ঝড় বৃষ্টির কবলে পড়লে তারা তবু মানে সার্ভাইভ করে ফিরে আসতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই পসিবেল না তো সেই জন্য মানে বাড়ির মহিলাদের সমুদ্রে মাছ ধরতে নিয়ে যাওয়া হয় এমনি আশেপাশে যেগুলো পুকুরে মাছ ধরলো বা সমুদ্রে মাছ ধরে মানে মাছ ধরে নিয়ে এলো সেগুলো বেঁচে পরিষ্কার করে রেখে দেওয়া বা সেগুলোকে বেঁচে পচে করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা এগুলো এগুলো করানো যায় কিন্তু তাদের সমুদ্র সমুদ্রে পাঠানোটা একদমই পসিবল না যেহেতু সমুদ্রে প্রচুর বিপদ থাকে ঝড় ঝাপ্টা তারপরে যেগুলো মানে নৌকা চালানোর ক্ষেত্রে তো পুরুষরা পুরুষরা কটু মহিলারা তো কটু না তাই মহিলাদের এই কারণেই সমুদ্রে নিয়ে যাওয়া হয় না